পারফরমেন্স বৃদ্ধির জন্য মুখের এক্সপ্রেশান দেওয়াটা খুব জরুরি কারণ এক্সপ্রেশান থাকলে মানুষ এক্সপ্রেশান তো থাকা দরকারই তবে গানটা যে গানটা আমি গাইবো সেই গানটা শুনতে আরও ভালো লাগে মানে যার সামনে গাইবো তো তা শুনতে ভালো লাগে আর মানে প্র্যাকটিস ছাড়া কণ্ঠস্বর ভালো রাখার জন্য আমি যেগুলো আমার ডেলি রুটিনে রাখি সেইগুলো হলো গরম জল খাওয়া অবশ্যই গরম জলটা মাস্ট প্রত্যেকটা গায়ক গায়িকাকে খেতে হয় কারণ নিজের কণ্ঠস্বর ঠিক রাখার জন্য বা মানে কণ্ঠস্বর ঠিক বা যেন গলা বসে না যায় গলা যেন খারাপ না হয় সেই জন্য সব সময় হ্যাঁ গরম জল তো তাকে খেতেই হবে কারণ গরম জল না খেলে গলা কিন্তু ঠিক থাকবে না আপনি যদি ঠান্ডা কোনো জিনিস খান যেমন আইসক্রিম হোক কোল্ড কফি বা কিছু কোল্ড ড্রিঙ্কস এগুলোও যদি আপনি ঠান্ডা খান তাহলে আপনার গলা বসে যেতে পারে গলা খারাপ হতে পারে সেই জন্য ঠান্ডা থেকে বিরত বিরত থাকবেন ঠান্ডা জিনিস খাওয়া থেকে আর ঝাল যে ঝাল জিনিসগুলো হয় মানে স্পাইসি যে জিনিস খুব খাওয়াতে চলবেই না খুব অল্প খেতে হবে স্পাইসি খাবারগুলো তাতেও আপনার গলার খুব ক্ষতি করে তো যারা গান গাইতে ইচ্ছুক বা গান গাইতে চান গান গাইতে যার হবি তো তারা অবশ্যই যেন এই ঠান্ডা জাতীয় জিনিস আর ঝাল জাতীয় মশলা জাতীয় জিনিস থেকে বিরত থাকে এটাই আমি বলবো আর সব সময় নিজের গলাকে ঠিক রাখতে হবে এটা একটু মাস দরকার একটা একটা গায়িকার জন্য এটাই বলব